পোলট্রি ব্যবসার লোকেরা বিভিন্ন রকমের চ্যালেঞ্জের সম্মুখীন হয় এবং সেগুলো অতিক্রম করে আবার করেও না পোলট্রি ব্যবসার লোকেরা যেমন বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয় আমার কাকা আছে মানে আমার কাকা দূরে থাকে কাকার পোলট্রি ব্যবসা আছে বিশাল বড়ো বড়ো দুটো ফার্ম আছে তো কাকারা যখন একটু নর্মাল ওয়েদার থাকে নর্মাল স্বাভাবিক আবহাওয়া যখন থাকে তখন পোলট্রি ব্যবসা খুব ভালো হয় আর শীতকালে থাকলে তো শীতকালে আমি যেটা দেখেছি কাকার বাড়ি যখন যাই অনেক দিন করে থাকে হ্যাঁ কাকার ফার্মের মুরগি টুরগি খেয়ে তারপরে আসে কিন্তু শীতকালে যেটা দেখেছি সেটা হলো ঘরটা বিভিন্নভাবে গরম রাখার চেষ্টা করে কোথাও মানে আগুন জ্বালায় মানে ছোটো ছোটো উনুন টাইপের করে কয়লার আগুন টাগুন জ্বালায় জ্বালিয়ে জ্বালিয়ে রেখে দেয় যাতে তাপটা লাগে অনেকগুলো বাল্ব জ্বালায় বাল্বের আলোতে তাপ লাগে যাতে আর যাতে কুয়াশা না ঢুকে কারণ কুয়াশা ঢুকলে মুরগির পুরো গলা টলা ফুলে মারা যাবে আর পোলট্রি মুরগি এমন একটা চাঁদ যে একবার যদি গলা ফুলে ফুলতে থাকে একজনের যদি হয় সেই জীবাণু ভাইরাস ছড়িয়ে সমস্ত পোলট্রি ঘর একটা থাকুক দুটো থাকুক সমস্ত ঘর ছড়িয়ে পুরো সব পোলট্রিগুলো মারা যাবে তো সে কারণে চারিদিকে বস্তা দিয়ে ঘেরাও করে দেয় সন্ধ্যে থেকে ঘেরাও শুরু করে রাত হলে সারা রাত ঘেরা থাকে চারিদিকে বস্তা দিয়ে ঘেরা থাকে আর যখন রোদ ওঠে তারপরে সেই ভেড়াগুলো মানে যে পর্দাগুলো করে দেয় সেগুলো তুলে দেয় মানে ওদেরকে ঠিকঠাক আবহাওয়ার মধ্যে রাখতে হয় তাহলে ওরা ভালো থাকে আর নিয়মিত ডাক্তার এসে দেখে যায় আর ওই যে শীতকালে যে ঠিক ঠাক আবহাওয়ার মধ্যে রেখে দেওয়া ওদেরকে যে একটা নর্মাল টেম্পারেচার মধ্যে রেখে দেওয়া খুব কষ্টকর ভীষণভাবে একটা বাচ্চার যতটা না যত্ন নিতে হয় একটা নবজাতক শিশুর যতটা নাা যত্ন নিতে হয় তার থেকে বেশি যত্নে ওই পোলট্রিদের করতে হয় আর গরমকালে গরমকালে অতিরিক্ত গরম হলে শীতকালে যেমন অতিরিক্ত শীত হলে গলা ফুলে মারা যায় একেবারে যখন একটা মরা শুরু করবে গড় গড় গড় সব মারা যাবে কোনোভাবে লাভ লাভ হবে না পুরোপুরি লসের খাতায় রে থাকবে তখন পোলট্রির যে কোম্পানি মারাত্মকভাবে রেগে যায় তো এই চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হয় আর গরমকালে ওরকম গরমে অতিরিক্ত গরমে ওরা হঠাৎ করে বসে পড়ে বসে পড়ে মারা যায় হঠাৎ করে ছটপট ছটপট ছটপট করতে করতে মারা যায় যে কারণে পোলট্রি ফার্মগুলো কী করা হয় সাধারণ যে ঘরগুলো থাকে যে অনেকটা উঁচু ঘর কিন্তু পোলট্রি ফার্মগুলো অনেকটা নিচু এবং অনেকটা নিচু এবং অনেকটা চওড়া লম্বা করে নিচু করে এই কারণে যাতে অপরদিকের হাওয়াটা এসে পোলট্রি ঘরে ঢুকে অন্য দিক দিয়ে হাওয়াটা সহজে বেরিয়ে যেতে পারে হাওয়াটা যাতে ওর মধ্যে না গুলোয় বা কোনো গরম হলে গরমটা না যেন ওর মধ্যে গুলিয়ে থাকে এবার গরমের সময় যদি একজনের যদি অসুস্থ হয় ওইরকম সেম এক একজনের যদি ভাইরাস ঢুকে পড়ে তো একে একে সব পোলট্রি মারা যাবে কারি ডাক্তারও কিছু করতে পারবে না আর যতদূর আমি দেখি ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া আমিও একবার গিয়েছিলাম চোখে ভ্যাকসিন দিয়েছিলাম মানে চোখে ভ্যাকসিন দেয় যখন ছোটো থাকে আমি দেখেছি তো একটা মরা শুরু করলেই গড় গড় করে একেবারে সবগুলো মারা যায় এই চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হতে হয় মানে টিকিয়ে রাখা খুব মুশকিল হয়ে যায় এবারে যতদূর দেখেছি যখন মারা যায় তখন যতটা সম্ভব আশেপাশে একটু আধটু বিক্রি করে নিজেদের যাতে একটু টাকা হয় সেটার চেষ্টা করে বা কোনো দোকানে কথা বলে রাখে সেই দোকানে কিছুটা দিয়ে দেওয়ার চেষ্টা করে কিছু করার নেই এছাড়া আর কাকা দূরে থাকে যখন মানে আমি তো ব্যবসাটা করি না কাকারা যখন দূরে থাকে মানে পোলট্রি ব্যবসা ফেলে পোলট্রি ব্যবসা এমন একটা ব্যবসা যে ফেলে দূরে যাওয়ার মতো নয় সারাক্ষণ কাছে কাউকে না কাউকে থাকতে হয় একটু ম্যাশ যদি মানে ম্যাশ যে ওদের খাদ্য ওটা যদি কম হয় বা জল যদি কম হয় তো ছটফট করে মারা যাবে ওদেরকে প্রচণ্ড ওই যে বললাম একটা নবজাতক শিশুকে যত ধরণের ট্রিটমেন্ট করতে হয় ওদের ওদেরকে তার থেকে বেশি ওদেরকে তার থেকে বেশি ট্রিটমেন্ট এবং যত্নে রাখতে হয় তো পোলট্রির ব্যবসা যারা করে তো দূরে থাকতে পারে না আর পশু পশু যেমন পশু যদি থাকে বাড়িতে যদি গরু টরু থাকে তো সে ক্ষেত্রে তো দূরে যায় না যদি বা দূরে যায় পাশে কাকা জ্যাঠারা যদি থাকে তাদেরকে বলে মানে পাশে তাদের আত্মীয় যদি থাকে তাদেরকে বলবে যে এক বলা বা একদিনের জন্য আমি কোথায় যাচ্ছি আমার গরুটাকে একটু ঘাস বা খড় দিও আমি পরে ফিরে আসবো গোয়ালপাড়ে ঠিক টাইমের মধ্যে তুলে আরে পশু সংক্রান্ত খারাপ অভিজ্ঞতা বলতে ওই আমার কাকার বাড়িতে দেখেছি গরমকালে গরমকালে শীতকালে একবার ভাইরাস ঢুকে গেলে পর পর কীভাবে মুরগিগুলো ছটফট করতে করতে মারা যায় কিছু করতে পারে না ডাক্তারও কিছু করতে পারে না